পশুপালনে কৃষকরা নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয় কারণ তাদেরকে গোরু রাখতে হয় মহিষ রাখতে হয় যাতের থেকে যার থেকে তারা উপকার পায় কিন্তু তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় গোরু বা মহিষের ঠান্ডা লাগলে তাদের প্রচুর শরীর খারাপ করে তাদেরকে সামলে নিয়ে আসা খুব কষ্টকর হয়ে ওঠে এছাড়া গোরুর গায়ে যে রোগ হয় নানা ধরনের এখন তাও প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে বসন্ত রোগ এমনভাবে দেখা দিচ্ছে যে গোরুর গোটা গায়ে একবারে চামড়া ছাল রক্ত বেরিয়ে যাচ্ছে একেবারে দেখা যাচ্ছে না ফলে তাদের সুস্থ হয়ে উঠতে অনেক দিন সময় লাগে এবং চাষে তাদেরকে যখন প্রয়োজন তখন হয়তো সেই সময় পারল না ফলে সারা বছর মানুষ গোরুটা পালন করে কাজের সময়ে তাকে কাজে লাগাতেই পারল না এটা তার প্রচুর অসুবিধা এর ফলে মানুষের চাপও খুব বেড়ে যাচ্ছে তাছাড়াও মানুষ এখন যন্ত্রপাতি ব্যবহার করছে পশু রেখে বা চাষের ক্ষেত্রে গোরু রেখে মানুষের আর লাভ হচ্ছে না কেন লাঙ্গল সব বড় ট্রাক্টরে করেই করে নিচ্ছে কেউ আর গোরু নিয়ে কষ্ট করে করতে যাচ্ছে না তাই মানুষ এখন পশুদের পালন করেও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আবার কিছু দিনের জন্য দূরে থাকলে পশুদের দেখাশোনা করার জন্যেও প্রচুর অসুবিধা হয় কাউকে যদি দেখাশোনা করতে বলা হয় সেও দু এক দিন করে কিন্তু পরে বিরক্ত হয় তাকে ঠিক মতো খেতেও দেয় না এর ফলে আমি যখন এসে দেখি দেখি যে তার তাকে দেখেই মনে হচ্ছে যে সে খুব কষ্ট পেয়েছে আমি প্রাণী সংক্রান্ত খারাপ ঘটনা বলতে মানুষ যে নানা জিনিস পালন করে তার মধ্যে সবচেয়ে বেশি দুঃখ হচ্ছে জিনিস পালন পশুপালন করার পর যদি দীর্ঘ দিন পালন করার পরে মারা যায় তাহলে সে প্রচুর দুঃখ পায় আমি বলছি আমাদের বাড়িতে একটা খুব সুন্দর গাভী ছিল হঠাৎ সেই গাভীটি কী রোগে মারা গেলো কেউ বুঝতে পারলাম না ডাক্তার ডাকলাম যখন ডাকলাম বলল এ আর বাঁচবে না কিন্তু কোনো ওষুধও দিল না তখন আমাদের বাড়ির সকলেই খুব মর্মাহত হয়েছিল তাই এখন আমরা আর গাভী বাড়িতে পালন করি না